হ্যালো আপনি সুব্রতদা বলছেন আমি আপনার নম্বরটা আমি অমল কাছ থেকে নিই যেই আপনাকে ফোন করলাম বলছি আপনি তো মোটর মিস্ত্রি নাকি এই আমার বাড়িতে না সিলিন্ডারের কল আছে বুঝলেন তো কল থেকে মোটর লাগাতে হবে মোটরটা লাগিয়ে আমার জলের প্রবলেম হচ্ছে ও আর ওটা লাগিয়ে বাড়ির থেকে কানেকশান নেবো বাড়ির থেকে কা ওটা এই লাইনটা করিয়ে দিতে হবে কিরকম দাম পড়বে কিরকম কী খরচা হবে মোটর লাগাতে গেলে

আচ্ছা ওই মোটর যেখানে লাগা নেবো ওখান থেকে বেশি দূরে সামনেই বাড়ি আছে সামনে একদম ওই দশ ফুটের মতো হবে দশ বারো ফুট ও বলছি বলছি কোন কোম্পানির মোটর কোন কোন কোন কোন কোন কোম্পানির ভালো হবে ভালো জিনিস চাই ও হ্যাভেলসটা ভালো হবে হ্যাভেলস ভালো হবে

হ্যাঁ বলছি হ্যাভেলস কম্পানির ভালো হবে তাহলে মালপত্র বুঝলেন তো

আচ্ছা তাহলে মালপত্র আপনি তাহলে কী নিয়ে আসবেন বুঝলেন তো আমি তালে মালপপত্র কিনবো না তালে যেটা ভালো হয় আপনি নিয়ে আসবেন আর মোটামোটি ভালো জিনিসে টোটাল খরচা কতো হবে আর আচ্ছা আচ্ছা হ্যাঁ ও আপনার সাথে যেয়ে তাহলে আমি নিয়ে আসবো দেখে কিনে আচ্ছা ইন কেস দেখলেও আমার টাইম নেই আপনাকে ফোন করে আমি বলে দেবো তাহলে আপনি নিয়ে আসতে পারবেন কি ভালো হবে